আমার প্রিয় বাইকগুলো হলো হিরোহন্ডা বুলেট পালসার ইত্যাদি আমার কাছে যে বাইকটি আছে সেটা হচ্ছে হিরোহন্ডা এবং আমি যদি কিনতে চাই আমি হিরোহন্ডাই কিনতে চাইবো কারণ হিরোহন্ডা আমার একটি পছন্দের বাইক বাইক চালানোর জন্য আরামদায়ক বাইক হিরোহন্ডা বলেই আমি মনে করি তাই আমার কাছে আমি সবসময় হিরোহন্ডা রাখি কিন্তু তা বলে এই নয় বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন বাইক প্রিয় হতে পারে তাদের আলাদা আলাদা পছন্দ হতে পারে আমার কাছে যেমন হিরোহন্ডা পছন্দের বাইক অন্য মানুষের কাছে পালসার পছন্দের বাইক হতে পারে অন্য মানুষের কাছে বুলেট পছন্দের বাইক হতে পারে তাই নিজের পছন্দ নিজের কাছে কিন্তু আমার কাছে হিরোহন্ডা বাইকটি আমার সব থেকে পছন্দের এবং আমি মনে করি হিরোহন্ডা বাইক চালানোই সব থেকে আরামদায়ক তাই আমি হিরোহন্ডা বাইকটাই কিনতে চাইবো এটাই আমার ইচ্ছা